হ্যাঁ হ্যালো নমস্কার আমি অসীম ঘোষ বলছি চন্দ্রকোনা থেকে হ্যাঁ এটা কি অনিন্দিতা ট্রাভেল এজেন্সি হ্যাঁ আমি একটি ক্যাব বুক করতে চাই ক্যাব মানে বড় গাড়ি বুক করতে চাই যেমন সেটি আমার পরিবারের লোকজন এবং বন্ধুরা যাবে এবং বন্ধুদের পরিবারের লোকজনও যাবে আমি একটি বড় গাড়ি নেহাত একটি বাস ভাড়া করতে চাই এটার জন্য কীরকম ভাড়া লাগবে সেটা আপনি যদি বলতে পারেন এবং এটা আমি একটি দর্শনীয় স্থান যেমন পুরীর জন্য পুরী ভ্রমণ করতে যাব এর জন্য কতটা আমাদের চন্দ্রকোনা থেকে পুরী পর্যন্ত ভ্রমণ করব আমাদের একটি পরিবার আছে এবং বন্ধুরা এবং বন্ধুদের পরিবার সব মিলিয়ে ষাট পঞ্চাশ থেকে ষাটজনের মতো লোকজন হবে এ এই এতজন লোক যাওয়ার জন্য তো নিশ্চয়ই একটি বাসই ভাড়া করতে হবে এবং সেই বাস ভাড়া করতে কত খরচ লাগবে সেটা যদি বলেন একটু হুম এবং কবে নাগাদ এটি ফাঁকা পাওয়া যাবে হ্যাঁ আমাদের তো লক্ষ্য আছে যে কুড়ি সামনের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে যে কোনো একটা ডেট হলে ভালো হয় আচ্ছা এটা করতে সাত হাজার টাকা লাগবে তাই তো আচ্ছা আর বাইশ তারিখে ফাঁকা আছেন আপনারা আচ্ছা ঠিক আছে তাহলে বাইশ তারিখে সন্ধ্যে ছটায় চন্দ্রকোনাতে এসে হাজির হবেন চন্দ্রকোনা বাস স্ট্যান্ডে আচ্ছা ঠিক আছে আরও বিশেষ কিছু জানার থাকলে কোন না এই নাম্বারেই ফোন করব তাই তো আচ্ছা ঠিক আছে